হ্যাঁ হ্যাঁ হ্যালো প্রণয় তো রে হ্যাঁ শৌভিক বলছিলাম যে বলছি যে সামনে তোর হোলি রে তো মানে বাড়ি যাবি তো নাকি আমারও তো যাওয়া হয়নি তাহলে একবারে শনিবার দিন একবারে বিকেল করে বেরিয়ে পড়ব তাহলে ভাবছি হুম রবিবার দিন তো ধর এমনিই ছুটি আর সোমবার দিন তো দোল ওই দিনটাও তাহলে ছুটি পাচ্ছি তাহলে শনিবার দিনই চলে যাব ও ও আমার ওটা তাহলে খেয়াল থাকেনি তাহলে শনিয়ে চলে আয় আমারও তো যেহেতু অফ থাকবে তাহলে দুজন মিলে একসঙ্গেই চলে যাব আর হচ্ছে তুই তুই আমি তো একবারে হাওড়া থেকে ধরে নেব তুই কোথা থেকে ধরবি হুম তাহলে তাই কর তাহলে একসাথে দেখা হয়ে যাবে তাহলে ওখান থেকে চলে যাব ওই হাওড়ায় ওই আটটা পঁয়ত্রিশে যে ট্রেনটা আছে ওইটা ধরব ভাবছি

হ্যাঁ তাই হবে ওই ট্রেনটা ধরে নেব ওখান থেকে একসাথে চলে যাব অনেক দিন তোর সাথে দেখা হয়নি আরে না না এবারে একসাথেই যাব করতে হবে না তুই তাহলে ওই আট আটটা পঁয়ত্রিশ যে মানে আটটা পঞ্চান্নর মধ্যে ঢুকে যাবে তোর উঠে পড়বি আর আমি ট্রেনে চাপলে তোকে ফোন করে দেবো ঠিক আছে হ্যাঁ এই কথাই রইল ঠিক আছে